আমাদের এখানে হসপিটালে চিকিৎসা ব্যবস্থা ভালো খারাপ না চিকিৎসাও সবাইকে পরিষেবা ভালো দেয় সব রকমের চিকিৎসা এখানে হয়ে থাকে হাসপাতালে তবে কিছু কিছু হসপিটালে তারা গাফিলতি করে পেশেন্টদেরকে ঠিক মতোন তারা পরিষেবা পায় না বেড পায় না আর কিছু হসপিটালের খুবই ভালো অবস্থা তো সেখানে বেশ কা খরচাপাতি খরচার দিক দিয়েও বেশ ব্যয়বহুল হয় হ্যাঁ তো আগে এখন অনেক সুপার স্পেশালিটি হসপিটাল করেছে সরকার থেকে সেগুলোতে মানুষ বেশি পেশেন্ট যায় কম খরচা বা কোনো ফ্রি কোনো পয়সা লাগে না ভালোমতো সুবিধা চিকিৎসা পেয়ে থাকে কিছু হসপিটালে এই অবস্থা খুব খারাপ অনেক চার্জ নেয় এবং অনেক চিকিৎসা সেরম মতোন হয় না ভুল চিকিৎসা করে তো এই দিক দিয়ে সবাইকে সচেতন হতে হবে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে যেতে হবে এটা সবার মধ্যে অবগত হওয়া উচিত জানা উচিত বোঝা উচিত তো যখন কোভিড হ্যাঁ যখন চলছিলো তো সে সময় সারা বিশ্বে খুব মানুষের মধ্যে ভয় ভীতি হয়েছিলো যে অনেক মানুষ তো কোভিডে মহামারিতে অনেক অনেকে মারাও গিয়েছে তো সে সময় খুবই ভয়ঙ্কর রূপ নিয়েছিলো কারো কেউ সংস্পর্শে আসা চলবে না ভেন্টিলেশানে থাকতে হবে এরকম আমরাও করেছি এরকম হয় গেছে কেউ যদি মানুষ মারা যায় তাকে কেউ স্পর্শ করবে না এরকম অনেক ভয়ঙ্কর দিন গেছে আমাদের সবার মধ্যে তো সেই জায়গা থেকে অনেক মানুষ এখন ভয়টা কমিয়ে এসছে আর নেই এখন কোভিড তো মানুষকে সচেতন হতে হবে পশু পাখি তারা অনেকেই হত্যা করেছে এ দিকটা ভ্যাক নাস নজর রাখতে হবে যাতে কোনা করে মানুষ পশু পাখির কাছ থেকেই তো ভাইরাস মানুষের মধ্যে ঢুকে এই কোভিড সৃষ্টি করেছে তো মানুষকে সচেতন হতে হবে এর কোভিডের সময় এরকম আর এ দুর্দিন এরকম এরকম মহামারী এর আগে কখনো হয় নি তো এর আগে আশা করি ভবিষ্যতে মানুষ সচেতন হওয়াতে এরকম হবে না আর স্বাস্থ্য সেবা যদি পেতে হতা বেশি বেড বাড়াতে হবে নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি এনে হাসপাতালে বা নার্সিংহোমে নিয়ে আসতে হবে যাতে রোগের রোগ তাড়াতাড়ি যাতে চিহ্নিত করা যায় সেরকম যন্ত্রপাতি ঠিক রোগীর ওষুধ দিতে হবে তবে মানুষ স্বত্বর সুস্থ হয়ে উঠবে এতা এইটা এই দিকটা নজর রাখতে হবে উন্নত এটা উন্নত করতে হবে তো এ দিকটা আবার ঠিক মতোন পরিষেবা দিতে হবে অ্যাম্বুলেন্স বা আর সঙ্গে সঙ্গে জরুরি ক্ষেত্রে তাড়াতাড়ি করে চ ট্রিটমেন্ট করাতে হবে এইগুলো উন্নত করতে হবে আর ঠিক মতোন থাকতে হবে ওষুধ ওষুধ খেতে হবে তো মানুষ তবে তো রোগের থেকে মুক্ত পাবে প্রকোপ থেকে মুক্তি পাবে তো এই অভিজ্ঞতা চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে যাতে কোনো সেখানে দুর্নীতি না হয় ঠিক মতোন ওষুধ চিকিৎসা সেবা যাতে ঠিকঠাক পায় সেদিক নজর রাখতে হবে তো এইভাবে যদি করা হয় তবে চিকিৎসা ব্যবস্থা ভালো হবে